বাইকটা হলো একটা এমনই জিনিস যেটা খুবই অল্প সময়ে এবং এটা বিভিন্ন জায়গায় তুমি যেতে পারবে যেটা যেখানে তোমার ফোর হুইলার ঢুকতে পারবে না সেখানে আমি বাইক নিয়ে যেতে পারি বাইকটা মানে বিভিন্ন জ্যাম জট থেকে নিজেকে সময় বাঁচানোর জন্যে বাইরেটা যে পরিমাণে মানে তোমার উপকার হবে সেট ধারণা বাইরে বাইকটা তুমি কোনো প্রবলেম হলেও হঠাৎ করে বাইক নিয়ে বেরিয়ে ফেলে কিন্তু একটা ওতে একটা খরচেরও ব্যাপার থাকে খরচের কমে যেখানে বড়ো গাড়ি যেতে পারবে না সেখানে বাইক নিয়ে তুমি চলে যাও অনেক খরচ কম হবে তারপর একটা সময়ের ব্যাপার থাকে বিভিন্ন যেসব জায়গায় বড় বড় গাড়ি ঢুকতে পারে না অনেক জায়গা আছে এখন অনেক জায়গায় গ্রাম অঞ্চলে বা্ত অঞ্চলে আছে যেখানে গাড়ি ঢুকতেই পারে না সেখানে আমার কী করতো বাইক নিয়ে গেলে অনেক খুব সুবিধা আমি রিল্যাক্সভাবে যেতে পারবো বাইক নিয়ে রাইডিং অনেক জায়গায় যাওয়া যায় নিজের ইচ্ছা মতো তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বাইক নিয়ে রাইড করলে সেখানে মানে ভালো ভালো ভিউগুলো দেখা যায় বাইক ছাড়া মি এমনি গাড়িতেও যাওয়া যায় ক্ত সেখানে তার নিজের মতো ভিউগুলো দেখা যায় না নিজের মতো ছামলে চললে ওটা একটা নিজের একটা নিজের ব্যক্তিত্ব ব্যাপার

স্বাধীনতা আছে এবং বিভিন্ন ভিউগুলো সবচেকেয়ে বড়ো কথা বিভিন্ন সেই সব জায়গার ভিউগুলো তুমি পরিষ্কারভাবে মানে আনন্দ উপভোগ করতে পারবে যেটা সব গাড়িতে বড়ো গাড়িতে হয় না এবং চার চা কারার মধ্যেইগুলো আসা হয় না সব জায়গায় যেতে পারে না আ চা বাইক হলো সেই সব জায়গাগুলো চলে গেলো এবং তোমার শরীরের ক্লান্তিও কম হবে